হ্যাঁ বলুন কী হ্যাঁ বলছি বলুন আপনাকে কী সাহায্য করতে পারি আমি হ্যাঁ আমাদের এক জায়গায় ভ্রমণেরর সিদ্ধান্ত এখন নেওয়া হচ্ছে সেটা হচ্ছে পুরী ভ্রমণের একটা এখন প্রস্তুতি চলছে থ্রি ডেজ ফোর ডেজ থ্রি নাইটের প্যাকিং প্যাকেজ হ্যাঁ হ্যাঁ প্যাকেজটার মোটামোটি খাওয়া দাওয়া মোটামোটি ট্রেন ভাড়া খাওয়া দাওয়া ও ঘোরার ঘোরার বিভিন্ন খরচ নিয়ে সবগুলি আমাদের তরফ থেকে থাকবে তো মোটামোটি সব মিলিয়ে খরচ হচ্ছে প্রায় পনেরো হাজার টাকার মতো এছাড়াও আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাব বিভিন্ন বার বিভিন্ন রেস্টুরেন্টে নাইট নাইটের নাইট স্টের কুপন পেয়ে যাবেন তাছাড়াও আপনি বিভিন্ন জায়গার পুরীর বিভিন্ন জায়গায় যে বিচ আছে বিচে বিভিন্ন যে শিপ বা এইগুলোর যে ফেসিলিটিজ তাও পেয়ে যাবেন আপনি সমস্ত কিছুটা আমরা আপনাকে দেওয়ার চেষ্টা করব যেগুলো খুব একটা ভ্রমণের জন্য যেগুলো প্রয়োজনীয় এখনও অবধি সেরকম এখনও অবধি সেরকমভাবে কোনও তারিখের সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে মোটামোটি আপনি ধরে রাখুন ওই জুনের পঁচিশ ছাব্বিশ তারিখ করে আমাদের যাওয়া হবে এটা এখনও অবধি একটা মানে একটা আর কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এইটা হতে পারে এটা এবার পরেও হতে পারে এটা আগেও হয়ে যেতে পারে তো সেটা আমি আপনাকে জানিয়ে দেব যে আপনি আমরা আপনি যাতে ইচ্ছুক কি না বা আপনার সময় জানিয়ে দেব সময় তারিখ যে কখন কী হবে না হবে তো আপনি কি আমাদের সাথে ঘুরতে ইচ্ছুক এখন হ্যাঁ পার হেড ম্যাম আমার আপনার তো পার হেড পনেরো হাজার ম্যাম হেড এটা আপনার আপনার মানে আপনি যদি একা যান তা আপনার পনেরো হাজার আপনার সাথে যদি আরও কেউ যায় তো তার ক্ষেত্রেও পনেরো হাজার কিন্তু কিন্তু এইখানে একটা আছে যে আপনি যদি আপনি নিজের সাথে যদি কোনও দশ পনেরো জন যায় মানে একটা গ্রুপ যেমন হয় দশ পনেরো জনের সে সেরকম যদি গ্রুপ যায় আপনার সাথে তো তাহলে কিছুটা হলেও আমরা ডিসকাউন্ট দিই টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সেটা একটা ডিসকাউন্ট হয় সেটা আপনার সেটা আমাদের তরফ থেকেও থাকে এবার আপনি কীরকম প্যাকেজ নেবেন বলুন সবথেকে আমি কম বললাম এছাড়াও আরও অনেক প্যাকেজ আছে মানে লাইব্রেরি আছে তারপর আরও এরকম অনেক ডেসার ডেসারের মতো অনেক রকমের প্যাকেজ আছে তো আপনি কি এই প্যাকেজে কম্বোতে চাইছেন না আপনাকে আরও একটু মানে ভালো প্যাকেজ বলব হ্যাঁ হ্যাঁ এসি এসি জেন হবে কিন্তু আপনি যেরকম খরচ দেবেন সেরকম আর কি দেব আমি আপনি যদি এর বেশি যদি দেন তো তো আপনি মানে আপনি আপনি যেরকম খরচ চান আর কি মানে হচ্ছে কী বলব আর কি আপনি যেরকম নিচ্ছেন তার মধ্যে থেকে তো আমাদেরকে করতে হবে না আপনি যেরকম বলছেন আপনাদের খরচ সবই হ্যাঁ অবশ্যই আপনার আপনার নাম নাম আমি সব রেজিস্টার রেজিস্টারে লিখে নিয়েছি যদি আমার ডেট যেদিন ফাইনাল হবে আপনাকে আমি জানিয়ে দেব ঠিক আছে থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ